আমার বাড়ি যেহেতু গ্রামে তাই আমি প্রায়ই গ্রামে পরিদর্শন করি সেখানে চারিদিকে যাই এবং সেখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগে চারিদিকে সবুজ গাছপালা বা সামনে দিয়ে যতো এগিয়ে যায় ততই সবুজ ধান খেত দেখা যায় আমাদের ওখানে গ্রামে যে সব খেলার মাঠ আছে সেখানে বিকেল হলেই বাচ্চারা বড়োরা সবাই মিলে আসে বড়োরা গল্প করে বাচ্চারা খেলাধুলা করে যেটা দেখতে খুব সুন্দর লাগে আমরা বিকেল হলে বেড়িয়ে পড়ি মাঠের চারপাশে যাই যেখানে সবজি লাগানো হয় এবং সেসব টাটকা সবজি আমরা তুলে নিয়ে আসি আমাদের মাঠের চারদিকে যে ধান খেত থাকে সেখানে ধান চাষ করা হয় সেই ধান থেকে চাল হয় আমরা সেগুলোও নিয়ে আসি তারপর সর্ষে চাষ করা হয় সেই সর্ষে থেকে তেল হয় সেই তেল আমরা রান্নায় ব্যবহারও করে থাকি এই জ গ্রামের এই সব টাটকা জিনিস বা যে সব ভালো ভালো জিনিসগুলো হয় সেগুলো পাওয়ার উদ্দেশ্যেই গ্রামে বারবার ছুটে যাওয়া এবং সেই সব পেয়ে আমাদের মনে হয় এগুলো খুবই ভালো এবং আমাদের এই সব দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে বলেই বার বার আমরা গ্রামে ছুটে যাই